গ্রামীণ জনগণের জীবনে খেলাধুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে কারণ তারা খেলাধুলোর মাধ্যমে তাদের বিভিন্ন সংস্কৃতি বা জাতি ইত্যাদিকেও পরিচয় দিয়ে থাকে এবং খেলাধুলোর মাধ্যমে তারা নিজের জন্য দৈনন্দিন জীবনের বিভিন্ন আনন্দ উপভোগ করে থাকি এবং বিভিন্ন পূজা পার্বণ এবং নির্দিষ্ট কোনো অনুষ্ঠানে খেলাধুলো করার আয়োজন করা হয় কেনো এই খেলাধুলোর মাধ্যমে তারা নিজেদের প্রতিভা ইত্যাদি দেখিয়ে থাকে তো খেলাধুলো হচ্ছে কি গ্রামীণ জনগণের জীবনে খুবই গুরুত্বপূর্ণ খেলাধুলো ছাড়া তারা নিজেদের প্রতিভা ইত্যাদি দেখানোর সুযোগটা খুবই কম হয়ে থাকে তাই গ্রামীণ জনগণের মধ্যে খেলাধুলোটা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে রয়েছে